স্বাস্থ্য সেবার দিক থেকে এখন সরকার অনেকটাই উন্নত করে দিয়েছে আগে যেরকম গ্রামের দিকে বেশি স্বাস্থ্য কেন্দ্র ছিল না তখন মানুষরা ছুটে দৌড়ে শহরের দিকে আসতো স্বাস্থ্য সেবা নিতে কিন্তু এখন গ্রামের দিকেও স্বাস্থ্য সেবা করা হয়েছে অনেক ভালো ভালো স্বাস্থ্য সেবা ছোটো ছোটো জায়গাতে ছোটো ছোটোভাবে সেবা কেন্দ্র তৈরি হয়েছে এছাড়াও যে স্কিমটা তৈরি করেছে সরকার থেকে এখন সেটা হল স্বাস্থ্য সাথি কার্ড স্বাস্থ্য সাথি কার্ডে স্কিমটা হল এরকম যে বয়স্করা বয়সকালে যদি কোনো তাদের অসুবিধা হয় তখন তারা বিনামূল্যে সরকারি দফতরে যেয়ে দেখাতে পারবে তো এই রকমভাবে সরকার এই স্কিমগুলো তৈরি করছে সরকার যেভাবে কাজ করছে বলবো ভালোই কাজ করছে তো আরো ভালো কাজ তারা করতে পারবে করাও ভালো তো স্বাস্থ্য সেবার দিক থেকে এখনো সেরকমভাবে কোনো অসুবিধা নেই গ্রাম দিকে যে অসুবিধাগুলো আছে সে অসুবিধাগুলো দিন দিন আরো পরিবর্তন হয়ে যাবে আশা করি কারণ সরকার ভালোভাবেই কাজ করছে তো ছোটো ছোটো যেরকম স্কিম তৈরি করছে সেই ছোটো ছোটো স্কিমগুলো যেন আরো বেশি করে যেমন স্বাস্থ্য সাথি কার্ডের মতোন যেন আরো অনেক স্কিম তারা তৈরি করে ব্যাস এইভাবে করলে সব কিছু ঠিক হয়ে যাবে